আমরা প্রথমে মাছ ধরার জন্য যে প্রস্তুতি নিই তা হলো বঁড়শি বা আমরা যেটাকে বলি যে হুইল কিংবা দ্বিতীয়ত আমরা যে বলি জাল জাল ফেলে মাছ ধরি আমরা প্রথমে জালটাকে সংগ্রহ করি করে আমরা পুকুরে বা খালে বা নদীতে আমরা মাছ ধরি আমরা নদীতে মাছ ধরতে যাই আমাদের যে চিংড়ি মাছ বা পার্সে মাছ ঢ্যাঁশা মাছ বিভিন্ন মাছ আমরা নদীতে গিয়ে মাছ ধরি আমরা যাই গাড়িতে যাই আমরা আধা ঘন্টার রাস্তা গিয়ে আমরা নদীতে জাল ফেলি নদীতে গিয়ে সেখানে আমরা চিংড়ি মাছ বা অন্য অন্য যেসব মাছগুলো আছে পার্সে মাছ ঢ্যাঁশা মাছ বিভিন্ন মাছ আসে সেসব মাছ আমরা ফেলি জাল অনেক ক্ষেত্রে জলের তলে অনেক ক্ষেত্রে মুরুট থাকে বা পালা পুলি ডালপালা থাকে গাছপালা জাল বেঁধে গেলে আমাদের সারাতে গেলে খুবই সমস্যা হয় সেখানে অনেক তলায় যেতে হয় জলের তলায় ডুব দিয়ে সাঁতার কেটে গিয়ে সে জলের তলায় গিয়ে সেইটাকে আমরা ছাড়িয়ে জালটাকে যেন না ছেড়ে জালটা যাতে ভেসে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হয় আমরা যদি ছিপ ইয়ে বা আমরা যে হুইল বলছি হুইলে যদি আমরা মাছ ধরি আমরা হুইলটাকে আগে তৈরি করে নিই ঠিকঠাকভাবে যদি শোল তাতে শোল দিতে হয় দিয়ে শোল দিয়ে ভাষাতে হয় শোলটা যেন ভেসে থাকে মাছ টাছ রাও যখন টোপ দেবে তখন যেন শোলটাকে আমরা শোলটা ভাসিয়ে রাখলে শোলে আমরা বুঝতে পারবো যে শোল টানছে তাহলে বুঝতে পারবো যে মাছ ঠোকরাচ্ছে শোলটাকে যখন টেনে নিয়ে যাবে তখন বুঝবো যে আমাদের মাছ খেয়েছে খাবারটা আমরা শোলে বস কাটায় আমরা যে খাবারটা দিই ময়দা বা মাছের খাবার আলাদা কিনতে পাওয়া যায় আমরা মশলার নিয়ে আছি মশলা সেই মশলাটা আমরা যেখানে পাব সেইখানটায় প্রথমে দিয়ে নিই নিয়ে সেখানে আমরা বঁড়শিটা সেখানে ফেলি সুতোটা হুইলের সুতোটা সেখানে ফেলি এলে আমাদের হোইল ছুটোই যখন শোল দেওয়া থাকে সেই শোলে যখন মাছ ধরে শোলটা তখন চলতলাভায় নিয়ে যাবে আমরা বুঝতে পারবো যে মাছ ধরে সে তখন আমরা একটা টুক করে একটা টান দেবো মাছটা বসি বেঁধে যাবে মাছটাকে আমরা তুলে নেবো আমরা এইভাবে মাছ মেরে প্রচুর ইনকাম করেছি বড়ো রুই মাছ কাতলা মাছ আমরা এ মাছ মেরেছি মেরে আমরা সেটুক খায় আবার বাজারে নিয়ে গিয়ে তাকে বেচে তার ওপর থেকে আমরা ভালোই ইনকাম করেছি আমরা মাছ ধরাটা আমাদের কাছে খুবই সহজ ব্যাপার আমরা বড়ো ঝিল কিংবা পুকুরের মাছ ধরি বড়ো যে ফাঁস জাল আসে আমরা সেই জাল ফেলি ফেলে সেই পুকুর পুরো পুকুরটাকে আমরা বেড়ে বেড় দিয়ে নিই নিয়ে আমরা টেনে ওই এক পাড় থেকে আরেক পাড়ে টেনে আনি এনে মাছটাকে আমরা পুরো পুকুর ওই মাছটাই উঠে আসবে দু কিছু কিছু বেরিয়ে যাবে জলে মাছের রাস্তা জলের পথে তাদেরকে সব মাছ ঠেকানো যায় না আমরা তবুও আমরা যতোটা সম্ভব চেষ্টা করি মাছটাকে সেঁকে নেওয়ার জন্য সুলে নেওয়ার জন্য এবং আমরা যে মাঠে মাস মাঠেও মাস আসে আমাদের মাঠে বড়ো বড়ো পুকুর আসে সেই সব পুকুরে আমাদের কই মাছ মাগুর মাছ শোল মাছ জেল মাছ ট্যাংরা মাছ এইসব মাছগুলো মাঠ দিয়ে ধানের ধান রোয়া আছে তার ভিতর দিয়ে ঘুরছে আমরা ফাঁক জাল কিনি কারেন্টের যে জালগুলো আছে সেই জাল কিনি সেই জালটাকে প্রথমত রেডি করি রেডি করে আমরা সেই জালটা প্রথমে বর লাগাই তারপরে তাদেরকে তলায় একটু ঘাইরি দিতে হয় নাহলে মাছ বাধলে সেই জালটা জড়িয়ে যায় সেই ক্ষেত্রে সেই জাল আমরা ঘাইরি পরাই পরে জালটাকে প্রথমত বেঁধে নিই পুরো নিয়ে রেডি করি করে মাঠে নিয়ে ধানের ভিতর দিয়ে আমরা জাল পাতি আমাদের জালে কই মাছ শোল মাছ মাগুর মাছ জেল মাছ ট্যাংরা মাছ সব মাছই বাঁধে আমরা খাই যতটুকু পারি খাওয়া যতটুকু খেতে পারি ততটুকু খাওয়া খাই আর যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো আমরা বেঁচে দিই বাজারে নিয়ে গিয়ে বেছে দিই তার থেকে যে পয়সাটা ইনকাম হয় সেই পয়সা দিয়ে আমাদের সংসার চালানো বা আমাদের বাচ্চাদের দুধ বা খাওয়ার বা পড়াশুনোর বই খাতা পেনসিল কলম এগুলো আমাদের কিনতে হয় যতটুকু আমরা চেষ্টা করি তাদেরকে সে ঠিকঠাকভাবে রাখার জন্য আর মাছের ওপর মাছ মৎস্য চাষ একটা বড়ো সব থেকে ভালো চাষ মৎস্য চাষের ওপরে প্রচুর পয়সা ইনকাম আসে মৎস্য চাষ আমরা যেমন পুকুরে আবার মাছ চাষ করি ষাটি বাগদা বিভিন্ন মাছ আমরা চাষ করি পোনা মাছ রুই কাতলা বিভিন্ন ধরনের মাছ আমরা চাষ করি তার মধ্যে জাওলা মাছ আছে কই মাগুর শৈলাটা জেল টেঙ্গরা এইসব মাছগুলো আমাদের পুকুরে চাষই হয় বছরের শেষে আমরা সেই মাছগুলোকে পুকুর পুরো জলটাকে ফেলে দিয়ে মেশিনের সাহায্য জলটা ফেলে দিয়ে পুরো পুকুরটা সিঁচে আমরা শুকিয়ে নি নিয়ে সেখানে তার চারিধারে খোল মহা খোল কিম্বা চুন মেরে দিয়ে দশ পনেরো দিন শুকিয়ে নিই নেওয়ার পরে জল ভরে দিই দিয়ে আমরা পোনা মাছের বাচ্চা ছেড়ে দিই বাচ্চা পোনা মাছ ছেড়ে দিই দিলে আস্তে আস্তে তাদেরকে খাবার দিতে দিতে মাসে যেসব খাবারগুলো আসে খাবার দিয়ে দিই এলে আস্তে আস্তে মাছ বড়ো হয়ে যায় গেলে আস্তে আস্তে সেই মাছগুলোও আমরা পুকুর জাল ছেকে তুলে নি নিয়ে বেসে দিই দিয়ে আমাদের তার ওরতে সংসার বা সমস্ত ইয়ে সংসারে যাবতীয় খরচ কত মেকআপ হয়ে যায় তবে মাছ চাষ খুবই ভালো এবং মাছ ধরার ইয়েও আমরা মাছ ধরার জন্য আমরা জাল বসি সবই আমাদের ভালো আছে সব রকম ব্যবস্থা আমরা মাছ চাষ মাছ ধরি কিংবা মাছ ব্যবসা করি মাছ বিক্রি করি খুব ভালো